হ্যাঁ ডাক্তারবাবু বলছেন হ্যাঁ বলছি আপনি এমআরআর বাঙুর হাসপাতালের ডাক্তার তো চেম্বারে আমি দেখাই তো ওর জন্য তো আপনার নাম্বারটা তো আমি ওখান থেকেই তো পেয়েছি আমি একবার হাসপাতালে যেতাম কারণ হাসপাতালে যেতাম কারণ আমি একটু আমার শরীরটা খুব খারাপ আছে আমার পেটে খুব ব্যথা হচ্ছিল তো একটু ইউএসজি করতাম তারপরে আপনার আরও কিছু মানে একটু শরীরে প্রবলেম হচ্ছে ঠিক আছে তো ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ ওই রিপোর্টগুলো করানো থাকবে হ্যাঁ আমি যা যেতে পারবো তো হ্যাঁ অনেক পেটে যন্ত্রণা করছে না না আমি আগে ইয়েতে দেখিয়েছিলাম ওই প্রাইভেটে দেখিয়েছিলাম আপনাকে দেখানোর আগে আচ্ছা ঠিক আছে আমি তাহলে যাবো আমার প্রচণ্ড পেটে ব্যথা হচ্ছে তাহলে ওই রিপোর্টগুলো করালে তাহলে বোঝা যাবে কী হচ্ছে না হচ্ছে ঠিক আছে হ্যাঁ একটা ওষুধ খেয়েছিলাম কমেনি ওর জন্য আমি আবার হাসপাতালে যাবো হ্যাঁ ঠিক আছে আপনাকে পাবো তো তাহলে আচ্ছা ঠিক আছে ঠিক আছে রাখছি হ্যাঁ ম্যাডাম হুম হুম হুম